প্রতিদিনের কথোপকথের ব্যবহৃত বাংলা ভাষার কিছু সাধারণ বাক্যাংশ এবং বাগধারা বাগধারা বাগধারা হলো সুপ্রভাত আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা দাস ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কীভাবে যাবেন আমি ট্রেনে যাবো খুব ভালো চলুন যাই পরে দেখা হবে ইত্যাদি বাঘধারা আকাশ কুসুম কল্পনা করা জলের মাছি ডুমুর ফুল ইত্যাদি